হ্যাঁ আমি ভিডিও গেম সম্পর্কে অনেকটাই সচেতন সব রকম মানুষই ভিডিও গেম খেলে থাকে বাচ্চা থেকে বয়স্ক থেকে ইভেন বড়রাও খেলে থাকে আগেকার দিনে যেসব গেম ছিল তার থেকে যত দিন গেছে আরও বিভিন্ন রকম গেম এসছে বিভিন্ন রকম ফিচার্স এসছে অনেক ভালো ভালো গ্রাফিক্স এসছে যার জন্য খেলতেও অনেকের ভালো লাগে রিয়েলিস্টিক ব্যাপারটা রয়েছে মেন কথা যেমন ই ফুটবল সি ও সি সাবওয়ে সার্ফার টেম্পেল রান বিভিন্ন রকম গেম এসছে বিভিন্ন রকম কোম্পানি এসব গেম পাবলিশ করেছে যার ফিচার আছে অনেক রকম যার জন্য খেলতেও ভালো লাগছে বিভিন্ন রিয়েলিস্টিক ব্যপারটা রয়েছে রিয়েল লাইফে যে আমরা ফুটবল খেলি সেরকমই গেম হচ্ছে ই ফুটবল বিভ যার জন্য খেলতেও আমাদের খুব ভালো লাগছে ভিডিও গেম খেলা খুব একটা বাজে জিনিস নয় সব বাচ্চারা বড়োরাই খেলে থাকে আমি যে গেমগুলো খেলি তার মধ্যে সি ও সি আছে বি জি এম আই আছে টেম্পেল রান আছে টেম্পেল রান আগে সাবওয়ে সার্ফার খেলেছি টেম্পেল রান খেলেছি অ্যাংরি বার্ড খেলেছি বিভিন্ন রকম গেম খেলেছি কিন্তু যত দিন গেছে যত সময় গড়িয়েছে আরও বিভিন্ন রকম গেম ইন্ডাস্ট্রিতে এসছে যেমন ই ফুটবল এটা একটি ফুটবল রিলেটেড গেম ফিফা ফুটবল সি ও সি বি জি এম আই বিভিন্ন রকম গেম এসছে যার ফিচার অনেক অনেক ফিচার রয়েছে যার গ্রাফিক্স কোয়ালিটি অনেক সুন্দর যার জন্য মানুষকে আরও অ্যাকট্র্যাবটিভ করে তুলছে খেলতে খেলছে অনেক মানুষ এটাই সব রকম গেমই খেলা উচিত কোন অসুবিধা নেই এসব গেম খেললে আমি এই গেমগুলো পছন্দ করি কেন আমি এক ফুটবল প্লেয়ার ফুটবল খেলতে ভালোবাসি যার জন্য ই ফুটবল ফিফা ফুটবল এগুলো আমরা খেলে থাকি সি ও সি বিভিন্ন রকম যুদ্ধের একটা জিনিস সি ও সি বি জি এম আই সাবওয়ে সার্ফার বিভিন্ন রকম বাচ্চারা খেলে থাকে এর রিয়েলিস্টিক ব্যাপার রয়েছে এর ফিচার অনেক বিভিন্ন রকম ফিচার আছে তার মধ্যে কোয়ালিটিটা ভালো যার জন্য মানুষ খেলছে পছন্দও করছে এটাই বলার